সরঞ্জাম বলতে জাল কিছু চালের গুঁড়া বা আটা নিয়ে থাকি আর কয়েক বছর এর একটু পরিবর্তন হয়েছে এখন ছিপের সাহায্যে চাড়া লাগিয়ে মাছ ধরা হয় আর পুকুরে চালের বোতলে ক্যাওড়া জলের বোতলে এখন কারেন্টের চাল দেওয়া হয় পুকুর বা অন্যান্য জলাশয়ে আর কয়েক বছর আগে আমাদের এখানে মাছ ধরা হতো নির্জাল ডাঙ্গা দিয়ে